হ্যালো দিদি আপনি কি বই করেন গীতাঞ্জলি গীতাঞ্জলি ও কত কী মানে রেট পরবে শরৎচন্দ্রের কিছু গল্পের বই আছে কি লাইব্রেরীতে কত দিন পরে আসবে আর একটু মানে আগস্টে হবে না হুম তাহলে একটু মানে তাড়াতাড়ি হলে ভালো হতো ঠিক আছে তাহলে ফোন পের মাধ্যমে কি অ্যাডভান্স করব মাধ্যমিকের কিছু বাংলা সহায়িকা কিংবা ইতিহাসের ঠিক আছে তাহলে কি আমি এই এই নম্বরে লিস্ট পাঠিয়ে দেবো হোয়াটস্যাপে ঠিক আছে তাহলে এই নম্বরে আমি হোয়াটস্যাপ করে দিচ্ছি

সবাই তো টেন পার্সেন্ট দিচ্ছে টেন পার্সেন্ট হবে না ঠিক আছে তাহলে রাখছি আমি তালে ফোন পে রিচার্জ মানে টাকা পাঠিয়ে দিচ্ছি কী কী বই লাগবে সেগুলো হোয়াটস্যাপে পাঠিয়ে দিচ্ছি ঠিক ঠিক আছে ঠিক আছে